পূর্ব বর্ধমান জেলার প্রধান জাতিগত ও ভাষাগত বিভিন্ন গোষ্ঠী থাকে যেমন পাঞ্জাবি রাজস এই পাঞ্জাবি গুজরাটি হিন্দি বাঙালি বিহারি ইত্যাদি অনেক অনেক মানে গোষ্ঠী থাকে তারা নিজেদের অন্যান্য ভাষাতে কথা বলে ঠিক তেমনই আমরা ওদের ভাষা বোঝার জন্য মেলামেশা করি এবং এক সঙ্গে থাকি ভাষা শিখি ওদের সঙ্গে মেশার জন্য হয়তো কখনো কখনো যে ওদের ভাষা ওদের ভাষা বোঝার জন্য আমাদেরকেও ওদের ভাষা শিখতে হয় এবং ওরাও আমাদের ভাষা বোঝার জন্য আমাদের ভাষা শেখে এবং বলার চেষ্টা করে আস্তে আস্তে ভাষা শিখে বলে এবং আমরা মিলে মিশে থাকি এক সঙ্গে বাসস্থান করি এছাড়াও আমরা অনেক জায়গা ঘুরতে যাই সেখানে এক সঙ্গে পরিচয় হলে ভাষা যেহেতু আলাদা থাকতেও এক কোনো না কিছু মিল থাকার জন্য আমরা ভাষাটা বুঝতে পারি এবং পুরোপুরি বলার চেষ্টা করি ভাষাটা